হ্যালো দিদি হ্যাঁ হ্যাঁ আমি কোভিড ভ্যাকসিন নিতে চাই তা কবে থেকে দেওয়া শুরু হবে তারিখটা যদি বলেন একটু আচ্ছা আঠারো তারিখ থেকে সামনের মঙ্গলবার কীভাবে নেব

আচ্ছা দেওয়া তো হবে আচ্ছা সুচ সুচ যে দিয়ে দেবেন সেইগুলো মোটামুটি ঠিকঠাক তো আছে তো ও আর সময়টা যদি একটু বলে দেন আরেকবার

ও তাহলে একটু বসে থাকতে হবে সময় নিয়ে আসতে হবে তাই তো সময় নিয়ে আসতে হবে আর কীভাবে আসবো যদি একটু বলেন আমি তো হাওড়া থেকে আসবো

ঠিক আছে থ্যাঙ্ক ইউ দিদি রাখছি